হ্যালো সৌমেন বাড়িতে আছো বলছি আমার বাড়িতে কিছু গেস্ট এসেছে বুঝেছো তো আমি তাদেরকে নিয়ে ওই স্থানীয় কিছু মঠ মন্দির যেগুলো আছে সেগুলো দেখাবো বা পার্কে বেড়াতে নিয়ে যাবো এই কিছুটা জায়গা একটু ঘুরে দেখাবো আর কি তো সেরকম তোমার কী জানা কোনো গাড়ি টাড়ি আছে যারা ভালো ফিডব্যাক দিবে এবং একটু কম ভাড়ায় নিয়ে যাবে সেরকম কোনো তোমার চেনা জানা আছে একটু তালে আমাকে বলো না তোমায় আমার একটা গাড়ি চাই ওই মোটামুটি তিন চার ঘন্টার মো জন্য গাড়িটা নেবো তো কীরকম কী ভাড়া লাগবে বা আমাদেরকে ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক জায়গায় নিয়ে যাবে কিনা এবং গাড়ির কন্ডিশন যেন ভালো থাকে রাস্তার মধ্যে খারাপ টারাপ যেন না হয় এরকম একটা গাড়ি ঠিক করে দাও না তালে আমরা ওই আজকে একটু বিকেলের দিকে তাহলে বেড়াতে যেতাম একটু যাবো ঠিক করেছি গেস্ট ফেস্ট এসেছে তো বাড়িতে একা বোর লাগছে ওই জন্য একটু নিয়ে যাবো দেখাতে নিয়ে যাবো দেখতেও চায় ওরা তুমি একটু খোঁজ টোজ নাও না নিয়ে আমাকে একটু জানাও না কীরম ভাড়া লাগবে হুম ঠিক আছে একটু আমাকে জানাও ভাই হ্যাঁ রাখছি